হ্যালো হ্যাঁ আমি বৌদি বলছিলাম শিখা বৌদি হ্যাঁ আপনার ক্যাবটি আমি বুক করেছিলাম হ্যাঁ কালকে আসতে হবে এয়ারপোর্টে যাওয়ার আছে হ্যাঁ আমাদের ফ্লাইট আছে নটা দু ঘণ্টা আগে পৌঁছতেই হবে আপনি ছটায় চলে আসবেন হ্যাঁ আমার বাড়ির থেকে এক ঘণ্টা লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই ছটা কি সাড়ে পাঁচটা পৌনে ছটায় ঢুকে যাবেন তা না হলে আমরা প্রবলেমে পড়ে যাব যদি রাস্তায় জ্যাম হয় না ও সময় জ্যাম হবে না না না এত রিস্ক আমরা নেব না ফ্লাইট ক্যানসেল হতে পারে আপনি অবশ্যই আসবেন কিন্তু আচ্ছা আমি তাহলে কি সকালে একবার ফোন করে দেব আপনাকে ঠিক আছে আমি কিন্তু ছটার আগে মানে পাঁচটা একবার ফোন করব হ্যাঁ আপনার যদি অন্য নম্বর থাকে আমাকে দিয়ে রাখবেন ঠিক আছে ওকে